আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হল আমার বাবা মা মা আমাকে জন্ম দিয়েছে জন্ম দেওয়ার পর থেকেই আমাকে লালনপালন করেছে এবং আমাকে যথেষ্টভাবে বুকের দুধ খাইয়ে আমাকে বড় করেছে তারপর আমাকে আস্তে আস্তে ক্রমশ হাঁটা চলা শিখিয়েছে এবং আমাকে লেখাপড়া শেখাবার চেষ্টা করে আমাকে প্রথমে স্লেট পেন্সিল দিয়ে দাগ বোলানো করিয়েছে তারপর আমাকে আস্তে আস্তে বর্ণ পরিচয় শিখিয়েছে সেই শিখে আমি স্কুলে যেতে শিখলাম সেই শিক্ষাই হচ্ছে আমার বাবা মার বিরাট অবদান আর যে বাবা মার কাছ থেকে আমি বেশি অবদান পেয়েছি সেই কথাটা মনে রেখেই আমি আমার ছেলেমেয়েদেরও সেই শিক্ষা দিতে পারব এবং তাদেরকেও মানুষের মতো মানুষ করতে পারব আমার বাবা মায়ের অবদান আমি কোনোদিনও ভুলতে পারব না